হ্যাঁ আমি লাইব্রেরিতে গেছি সেটি আমার স্কুলের লাইব্রেরি ছিল এমনকি আমি আমাদের পাড়ার একটি লাইব্রেরিতেও গেছি আমার বাড়িতে কোনো ব্যক্তিগত লাইব্রেরি নেই আমাদের যে পাড়ায় লাইব্রেরিটা আছে সেটির নাম হলো মিলন সঙ্ঘ ক্লাব লাইব্রেরি সেখান থেকেই আমি ছোটোবেলায় বই নিয়ে এসে পড়তাম আমার স্বপ্নের লাইব্রেরি করার একটি পরিকল্পনা আছে যা আমার বাড়িতে আমি তৈরি করবো আমার বসার ঘরে নানান ধরনের বই থাকবে যা আমার ভবিষ্যৎ প্রজন্ম এসে পড়তে পারবে